দুই পাঁচ দু হাজার এগারো বারো সাত দু হাজার বারো তেরো তিন দু হাজার সতেরো চোদ্দো চার দু হাজার উনিশ পনেরো আট দু হাজার কুড়ি